আমি ছোটোবেলা থেকেই বাংলা শিখে বড় হয়েছি যেহেতু আমার মাতৃভাষাই হচ্ছে বাংলা ছোটো থেকে আমি প্রথমে বর্ণপরিচয় বইয়ে আমি বাংলা শিখেছি মায়ের কাছ থেকে বাংলা বলা শিখেছি বিদ্যালয়ে বাংলা মিডিয়াম বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি বাংলা নিয়ে আমার মানে ইচ্ছাও ছিল আমি পরবর্তীতে যখন আমি কলেজে পড়ব তখন বাংলা নিয়ে পড়ব কিন্তু যেহেতু আমি মাধ্যমিকের পর আর পড়তে পারিনি তাই আমার আর সেই স্বপ্নটা পূরণ হয়নি কোনো দিনও তো বাংলা ভাষা নিয়ে আমার অনেক ভালো অভিজ্ঞতা রয়েছে যখন ছোটো ছিলাম তখন বাংলাতে কবিতা লিখতাম ইচ্ছা হতো যে ভালো একটা গল্প লিখি কখনও কখনও তো আমি সুন্দর একটা গল্পও লিখে ফেলতাম তো বাংলা নিয়ে আমার অনেক ভালো অভিজ্ঞতা ছিল তখন